হ্যালো হ্যাঁ ম্যাডাম আমি একটু আপনার কাছে ফোন করেছিলাম কিছু বিষয় ইনফর্মেশান নেওয়ার জন্য আপনার আমি শুনেছি একটা মা মানে দোকান আছে যেটা ড্রেসের ওপরে তো আমি না আমার এই জায়গাটায় একটা ছোটো এরকম দোকান একটা খুলতে চাইছিলাম আমি ড্রেসের দোকানই খুলতে চাইছিলাম লেডিস জেন্টস যেগুলো ড্রেস তো আপনি আমাকে যদি একটু হেল্প করেন কিছু বিষয়ে তাহলে খুব ভালো হয় যেটা কিনা ওই মানে ওই মালগুলো কোথ থেকে তুলছেন আপনি বা কীভাবে ও পাইকিরি যো মানে জিনিসগুলো কোথ থেকে নিয়ে আসছেন আর আচ্ছা তো ওখান থেকে যে নেন তো নিয়ে যা এম আর পি লেখা থাকে সেই সেম এমআরপিতেই কি আপনি মানে মানে মার্কেটে দেন জিনিসগুলো না আমি সেটা বললাম না ম্যাম তাহলে অনেক কমে দিলে আপনার কী করে লাভ থাকলো মানে আমি বলছি যে পাইকারি রেট যে রেটটাতে আপনি কেনেন তো সেই কি সেম রেটেই দেন না তার থেকে দু দশ টাকা বেশি করেই দেন মার্কেটে আচ্ছা তো ওখান থেকে নিলে মোটামুটি লাভ হবে বলে মনে হয় আপনার আচ্ছা ওখানে সব ধরনের ড্রেস পাওয়া যাবে বেবি ড্রেস মানে লেডিস জেন্টস সব পাওয়া যাবে আচ্ছা আমি শুনেছি আপনার দোকানটা খুবই ভালো কালেকশান থাকে তো আমি যাবো এক দিন ফ্রি হলে আপনার দোকানে ভিজিট করতে কালেকশানগুলোও দেখে আসবো আচ্ছা আচ্ছা ওকে